হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে বল আর এই পশ্চিম গোটা পশ্চিমবঙ্গেই বল সরকারের কোনোই শাসন নেই আমার মন বলছে মনে হচ্ছে যে কোনো শাসনই নেই যদি বা শাসন থাকত তাহলে যার যদি বা কোনো একটা মানুষ তার নিজের ইচ্ছায় ভোট দেবে নিজের ইচ্ছায় যার পছন্দ হবে তাকে ভোট দেবে তার তার কারণে কোনো কোনো কোনো কেউ এসে তাকে তার কাছ থেকে জোর করে ভোট আদায় করা এটা তো ঠিক কাজ নয় যদি বা সে অন্য জায়গায় ভোট দিয়ে দেয় সেটা সে তারা এসে তার ঘরবাড়ি ভাঙচুর করে দেয় কোনো কোনো কোনো জমি দখল করে নেয় বা কোনো কিছু দোকানপাট ভাঙচুর করে অনেক অনেক আছে এরকম হচ্ছে আর যেসব এইসব কি আছে যেসব রাস্তাগুলো আছে বা এসব ভালো নেই কোথাও আর এই যেসব আছে যে কোনো সরকার যেসব পুলিশ বা যেসব জেল আছে যারা খুন করছে টাকার বিনিময়ে তারা বেরিয়ে আসছে এবং যারা এমনকি আছে কোনো মানু মেয়েদেরকে ধর্ষণ করছে তারা টাকা দিয়ে বা ঘুষ দিয়ে তারা বেরিয়ে আসছে জেলের থেকে এগুলো তো ঠিক নয় এগুলো করা খুব আরও কড়াকড়ি আইন কড়াকড়ি করে দেওয়া খুব ভালো আমার ভালো হতো খুব কড়াকড়ি করলে আমার এটা মনে হয়